হ্যাঁ বলো হ্যাঁ আমি বাপনদাই বলছি হ্যাঁ সেটাই তো গাজন তো চলেই আসলো তো এই তো আর এক সপ্তাহের মধ্যে গাজনে এবার বলতে আমি তো মিটিংয়ে সেদিন ছিলাম না আমার কাজ ছিল তবে আমি মিটিংয়ে যে আলোচনা হয়েছে সেটুকুই জানি এবারে হবে বলতে গাজনের একদম প্রথম দিন থেকে মানে জোড়া ঢাক তো আছেই তার সাথে এবারে ব্যঞ্জনও থাকবে বুঝতে পারলে আর বা যেরকম আর যেরকম আমাদের মানে কাঁটা ঘোরানোর দিন যে যেরকম মানে বাজনা থাকে বুঝতে পারলে সে ব্যান্ড পার্টিই হোক বা তাসাই হোক মানে দুটোই করা হবে মানে আগের থেকে তুলনামূলকভাবে এবারে তো মানে মানে আমাদের গ্রাম থেকে একটু বেশি করে তো চাঁদা নেওয়া হয়েছে না আর সেই জন্য মিটিংয়ে আলোচনা হয়েছে যে এবারে মানে গাজনটা খুব জাঁকজমকভাবে হবে আর হ্যাঁ হ্যাঁ সেটাই এবারে ভক্ত অনেকজন হবে যেমন আমি হব তুমি ভক্ত হবে তো হ্যাঁ যাই হোক আমার আর বছর হওয়া হয়নি আমার শরীর খারাপ ছিল বলে তো এ বছর ভক্ত হচ্ছি অনেকে হবে প্রায় আমার মনে হয় দুশো জনের উপরে ভক্ত হয়ে যাবে আমি একবারই হয়েছিলাম তো মানে আসলে মানে মানে খাবারটা বড় কথা নয় আসলে জল না খেয়ে মানে না খেলে এমনি আমি অসুস্থ হয়ে পড়ি তাই মাকে বললাম যে হব মা তো বারণ করছে তবু জেদ ধরেছি এবছর হয়েই ছাড়ব কি ঠিক করিনি হ্যাঁ সেটাই যদি হ্যাঁ মজা তো অবশ্যই হবে গাজন মানে মানে কার কাছে যে কীরকম জানি না মানে আমার কাছে দুর্গা পূজার থেকেও বড় পূজা কারণ আমি তো মানে শিব ভক্ত আর কি বাজনা হচ্ছে একবারে মানে ভোক্তা মানে তো পাঁচ দিন হয় ঠিক আছে আমাদের এখানে অন্যান্য জায়গায় জানি না তো প্রথম দুদিন হবে না মানে ওর কাঁটা ঘোরানোর দিন থেকে মানে কাঁটা ঘোরানোর দিনও বাজনা হবে ঠিক আছে মালা হ্যাঁ না না মালা চন্দনের দিন হবে না তার কারণ মালা চন্দনের দিন মানে শুধু চারটে ঢাক থাকবে আর বাজনাটা শুরু হবে কাঁটা ঘোরানোর দিন থেকে আর রাত গাজনের দিন তো মানে একবারে ক্যাসিও মানে ফুল মানে চার দল বাজনা করা হয়েছে শুধু রাত গাজনের জন্যে বুঝতে পারলে আর চড়কে কোনো বাজনা হবে না ঠিক আছে কারণ চড়কে শুধু ডি জে চলবে বুঝতে পারলে কারণ চড়ক না বাজনায় খুব একটা মজা পাওয়া যায় না ডি জে চললে হেবি মজা লাগে আজ সন্ধ্যাতে আজ আজ কখন আসবে বলো তো না এখন তো আমি একটু মানে কাজের মধ্যেই যাই হোক তোমার ফোনটা তুলেছি তো যদি আমার কাজ শেষ হয়ে যায় আমি অবশ্যই যাব হ্যাঁ সেই সেটাই ভালো সামনাসামনি কথা হলে আরও ভালোভাবে হবে ঠিক আছে